দাদা আপনার অটোতে সেদিন আমার একটি ব্যাগ রয়ে গেছিল ভুলবশত তো আপনি যদি ওইটি ফিরিয়ে দেন আমি খুব উপকৃত হব